হ্যাঁ আমি সমাজ মাধ্যমে দেওয়ার জন্য নাচের ভিডিও শুট করি নাচের ভিডিও শুট করার জন্য মানে ফাইনাল পারফর্মেন্সের আগে রিহার্সাল করি তারপর কী ড্রেস পরে নাচবো কী পরবো না পরবো কোন চুড়ি পরবো এগুলো সমস্ত কিছুটা জোগাড় করি জোগাড় করার পর তারপর যদি ফাইনাল প্রিপারেশন হয়ে যায় তারপর নাচের ভিডিও শুট করি এবং সেটি শুট করার পর আমি সমাজ মাধ্যমে সেটা আপলোড করি এবং এইটি হচ্ছে খুবই মজার আমি তো ভীষণ নৃত্যপ্রেমী নাচ করতে আমার খুবই ভালো লাগে আমার ছোটো থেকেই আমার নাচ করার একটা শখ

নৃত্যপ্রেমীদের কাছে নাচের ভিডিও শুট করা তো খুবই মজার একটা ব্যাপার তারপর নাচের ভিডিও শুট করার জন্য আমি হয় তো বাড়ির ছাদে করি বা কখনও যদি ভালো ব্যাকগ্রাউন্ডের প্রয়োজন হয় তখন আমি কোনো অন্য কোনো জায়গায় গিয়ে মানে যেখানে হয় তো ভালো গাছপালা আছে বা যেখানে নদী আছে বা আমি যদি কোথাও ঘুরতেও যাই সেখানেও আমি নাচের ভিডিও শুট করে নিই আমার নাচের ভিডিও শুট করতে বা নাচ করতে আমার খুবই ভালো লাগে ওই জন্য মাঝে মধ্যেই নাচের ভিডিও আমি শুট করে নিই এবং আমি কত্থক নাচ করতে খুব ভালোবাসি কত্থক নাচটাই আমি ভিডিওর মাধ্যমে সমাজে আপলোড করি এবং সবাই আমাকে ভালোই ফিডব্যাক দেয় তো এইভাবেই চলে এবং ভালোই লাগে নাচ নাচ হচ্চে একটা মানে খুবই মানে খুব নিজের কাছের একটা মনে হয় ভালোবাসা তো নাচের ভিডিও এভাবে আমি শুট করে সমাজ মাধ্যমে দিতে থাকি